জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য আমি কতোগুলি অনুশীলন ঘরোয়া অনুশীলনের কথা বলবো সেটা হলো জলকে প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর জলটা ফোটালে জল ফোটানোর পর জল ঠান্ডা করে সেই জল পান করলে জলটা পুরোপুরি বিশুদ্ধ আকারে যায় আর তাছাড়া যদি জল ফোটানো কখনো কখনো না সম্ভব হয় তাহলে জলের মধ্যে কিছুটা পরিমাণ ফিটকিরি দিয়ে জলকে বিশুদ্ধ করে নেওয়া যায় এগুলো ঘরোয়া পদ্ধতি আর তাছাড়া এখন তো ফিল্টার নানা ধরনের অ্যাকোয়াগার্ড বেড়িয়েছে যেগুলোর সাহায্যে জল খুব সহজেই বিশুদ্ধ করে প্রতিকার করা যায় নোংরা জল বিশুদ্ধ হয় আর সেই জল পান করার উপযোগী হয়ে ওঠে এইভাবেই জলকে পরিশোধিত এবং বিশুদ্ধ করা সম্ভব